ঘরের মেঝে কাপড় দিয়ে পরিষ্কার করি এবং যে জল ব্যবহার করি সেই জলের মধ্যে ফিনাইল ইউস করি এবং আমরা যে আমি যেহেতু ফ্ল্যাটে থাকি সেই জন্য আমরা ঘরের মেঝেতে গোবর দিই না এবং আমি ঠিকমতো গোবর দেওয়ার উপকারিতাও জানি না তো সেই জন্য আমি কাপড় দিয়ে এবং জলের সথে ফিনাইল ইউস করে আমাদের ঘরের মেঝে পরিষ্কার করে থাকি